আমাদের পশ্চিম বর্ধমানে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন বসবাস করেন যেমন হিন্দু মুসলিম খ্রিষ্টান শিখ সবাই একসাথে বসবাস করেন একশো বছরের ইতিহাসে দেখা যায় আমাদের এই অঞ্চলে বিভিন্ন জাতীয় এবং সম্প্রদায়ের লোকজন কর্মসূত্রে বা ব্যবসায়িক সূত্রে এসে একসাথে বাসিন্দা হিসাবে এই এলাকায় বসবাস করছে তাদের ধর্ম আলাদা আলাদা হলেও তারা একসাথে ঐক্য সমৃদ্ধি বজায় রেখে বসবাস করে একে অপরের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে এবং একসাথে আনন্দও উপভোগ করে